আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এবং সেই প্রোডাক্টটা আমার খুব ভালোই এসেছে কারণ আমি যেরকম প্রোডাক্ট অর্ডার করেছিলাম ঠিক সেই রকম প্রোডাক্টই আমি পেয়েছি এবং প্রোডাক্টটা ব্যবহার করার ফলে আমার স্কিন আগের থেকে অনেকটা উন্নত মানের হয়েছে এবং স্কিনটা খুব ভালো হয়েছে আগের থেকে আমার স্কিনে যে সমস্ত প্রবলেম দেখা দিয়েছিল বিভিন্ন পিম্পল বিভিন্ন ধরনের যে সমস্ত ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগুলো ওই ক্রিমটা ব্যবহার করার ফলে সেই ক্ষতিগুলো আমার আর সেরে উঠেছে এবং আগের থেকে অনেকটা ভালো আছে স্কিনটা এবং প্রোডাক্টটা খুবই ভালো এবং আমি যেই ডেটের মধ্যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম ঠিক সেই ডেটের মধ্যেই প্রোডাক্টটা এসেছে এবং প্রোডাক্টটা ব্যবহার করে খুব উন্নতমানের ফল আমি পেয়েছি বিভিন্ন বিভিন্নভাবে ব্যবহার করে আমি উপকৃত হয়েছি